আমাদের রাজ্যে সাংস্কৃতিক পরিচয়ে বাংলা ভাষার ভূমিকা অনেক ক্ষেত্রে পালন করে ধরুন আমাদের এই রাজ্যে কিছু অনুষ্ঠান হলো কিছু ক্লাব থেকে অনুষ্ঠান দিলো সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ গান ইত্যাদি সেই নাচ গানে যে আমাদের যে গানে নাচ করবে সেই গানটা আমাদের বাংলা ভাষায় গান যেমন ধরুন রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি এরকম নানান ধরণের বাংলা ভাষায় গান হয় সেই গানে আমরা নাচ করি রবীন্দ্র জয়ন্তী এরকম নানান ধরণের গানে আমরা নাচ করি এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা ভাষা আরো আছে বাংলা ভাষা কথাবার্তাটাও বাংলা ভাষাতে হয় এবং গান যেমন যাবতীয় গান বাংলা ভাষাতেই হয় তেমনি ওরকম নানান কবি আছে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সব গান বাংলা ভাষাতেই হয় বাংলা ভাষাতেই নাচ হয় এবং সে যে প্রাইজ বিতরণ হয় যিনি ফার্স্ট হন সেও তাকে যখন প্রাইজ পাওয়ার পরে তাকে যখন কিছু বলতে বলা হয় সেটাও বাংলাতেই বলতে বলা হয় কারণ বাংলা ভাষাটাই প্রচলিত বাংলা ভাষাটাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকটাই কার্যকরী